আমার ধর্মীয় উৎসবের সাথে সম্পর্কিত খাবারগুলি হল যেমন খাবার আছে আমাদের এ উৎসবে আমাদেরকে খিচুড়ি খাওয়ানো হয় বা আমাদের নিরামিষ ডাল পোস্ত ভাত আমাদের এ উৎসবে আমাদের গোটা গ্রামবাসীদের খাওয়ানো হয় এবং সে পোস্ত ডালের সাথে শাক সবজি কিছু সবজির তরকারি থাকে কিন্তু আমাদের মোটেও পশু পাখির বা খাবার মিট বা মাংসর মাংস জাতীয় কিছু থাকে না শুধু নিরামিষ খাওয়া হয় আমাদের এ পুজোতে এবং সে পুজোতে এ খাওয়ারগুলি খেয়ে আমরা খুবই ভালো লাগে বা দিয়ে সবাই ভগবানকে প্রণাম করে বাড়ি চলে যায়